হ্যাঁ বলুন

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলছি বলুন আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সব আমি বলছি হ্যাঁ বলছি দেখুন বাচ্চার এখন কন্ডিশান কেমন আছে মানে ও শুয়ে রয়েছে না একটু বসে টসে আছে খাওয়া দাওয়া করেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তালে এক কাজ করুন আপনার ঘরে যদি কোনো প্যারাসিটামল থাকে প্যারাসিটামলটা খাইয়ে দিন খাইয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ওকে নিয়ে চলে আসুন এখানে স্লাইন পড়লে আর ডাক্তার দেখলে না বুঝতে পারবে যে কী হয়েছে আর যখন রেফার করেছে তার মানে নিশ্চই গুরুতর কিছুই হয়েচে ঠিক আছে আপনি তাও একবার জ্বরের আচ্ছা জ্বরের জ্বরের ওষুধটা তাও খাইয়েই নিয়ে আসবেন ঠিক আছে আর আর বলছি যে ভর্তি করার জন্য আমাদের কিছু ফর্মালিটি আছে যেরকম বাচ্চার আধার কার্ড লাগে ঠিক আছে তো আধার কার্ডটা নিয়ে আসবেন আর বার্থ সার্টিফিকেটটাও নিয়ে আসবেন সাথে করে ঠিক আছে

হ্যাঁ ডক্টর তো এখন অ্যাভেলেবেল আচ্ছা ডক্টর এখন অ্যাভেলেবেল আছে রাত নটা অব্দি ডক্টর অ্যাভেলেবেলই আছেন কোনো অসুবিধা নেই আর নার্সরা আমাদের টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স কাজ করে কোনো প্রবলেম হবে না তো বাচ্চাকে সেই দিক দিয়ে আপনি নিশ্চিন্ত থাকবেন আমাদের খুব ভালো ও হাসপাতাল আমাদের এখানে ভালোই কেয়ার নেওয়া হয় বাচ্চাদের যত্ন আত্তি করা হয় কোনো অসুবিধা নেই এটা তো বাচ্চাদেরই তো হাসপাতালটা কোনো অসুবিধা হবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদম

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম আছে বেড আছে কোনো অসুবিধা নেই আপনি ওকে নিয়ে চলে আসুন

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ খরচা বলতে আজকে যদি আপনি ভর্তি করেন আজকে নিয়ে আপনি তিন দিনের যেটা রয়েছে আপনার কুড়ি হাজার হ্যাঁ কুড়ি হাজার টাকা লাগবে তিন দিনের জন্য এবার যদি ডাক্তার আজকে দেখে বলেন যে এক দিনই লাগবে কালকের মধ্যে ছেড়ে দেবে তালে সেই জন্য ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে হলেই হয়ে যাবে কারণ কী কী ওষুধপত্র লাগবে তার ওপরে তো তো সেই জন্য অতোটাই ধরে রাখুন তার থেকে কম হবে না ঠিক আছে আচ্ছা আপনি চলে আসুন রাখছি আমি হ্যাঁ হুম হুম হুম হুম হুম